আমার পরিবারে বাবা মা আমি আমার ভাই কাকু কাকিমা জেঠু জেঠিমা বোন সবাই একসঙ্গে থাকি একসঙ্গে থাকতে খুবই ভালোবাসি এখনো পর্যন্ত আমরা সবাই মিলে একসঙ্গে খুশিতে আছি খাওয়া দাওয়া থাকা সব একসাথে আমাদের সব একই সাথে হয় এবং বন্ধুদের কথা তো বলতেই হয় আমাদের কটা বন্ধু আছে তিন চারটে বন্ধু আছে খুবই বেস্ট ফ্রেন্ড যেখানেই যাই তাদের সাথে যাই একসাথে ঘুরি সবসময় ঘুরি তাদের সাথে একসাথে ছোটবেলা থেকে পড়াশোনা করেছি একই কলেজে পড়েছি একই স্কুলে পড়েছি এখনো পর্যন্ত তাদেরকে ছাড়া আমার এক মুহূর্তও ভালো লাগে না কোথাও গেলে ঘুরতে গেলে তাদের সাথেই যাই আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তারা কেউ থাকুক না থাকুক তারা নিশ্চয়ই থাকবে